আমরা ঘুরতে যাই বেশ আমরা বেশিরভাগ সময় ঘুরতে যাই শীতকালে কারণ গরম গরমকালে ঘুরতে যা এর কারণ হচ্ছে গরমকালে বাইরে বেরোনোই যায়না কারণ গরমকালে যার ভীষণ রোদ বাইরে বেরোলেই ঘেমে অস্থির শীতকালে শীতকালে আমরা শীতকালে আমরা ঘুরতে যাই বরফ ও পাহাড়ি এলাকায় ওখানে খুব সুন্দর লাগে পাহাড়ি এলাকায় ঘুরতে যাই আবার ভুটান ভুটানে সিকিম সিকিমে যাই এখানে বরফ জমে আর দেখতে খুব সুন্দর লাগে বেশিরভাগ শীতকালেই ঘুরতে যাই ঘুরতে যাওয়ার সময় আমরা পরিমাণ মতো খাবার জল আরও অনেক রকমের সামগ্রী নিয়ে যাই আর শীতকালে ঘুরতে যাওয়ার শীতকালে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা কারণ শীতকালে কী সুন্দর সব জামা কাপড় পরে শীতের জিনিসপত্র পরে ঘুরতে যাওয়া মা বাবা সবাই মিলে কত আনন্দ করে বাসে বাসে গিয়ে ঘুরতে যাওয়া আরও কত অনেক পর অনেক আনন্দ কী সুন্দর করে ঘুরতে যাওয়া এই দিনগুলো খুব মনে হয় আবার আবার যখন আমাদের আর আরও চিড়িয়াখানায় আর ঠান্ডার সময় চিড়িয়াখানায় ঘুরতে যায় চিড়িয়াখানায় ঘুরতে গেলে ওখানে কী সুন্দর সব পশু পাখি সব আরও কী সুন্দর থাকে ওগুলো দেখতে ভালো লাগে কলকাতায় চিড়িয়াখানায় যাই আবার দার্জিলিংয়ে যাই আর ঠান্ডার সময় দার্জিলিংয়ে দার্জিলিংয়ে খুব ভালো লাগে আমার দার্জিলিং জায়গাটা ওখানে খুব সুন্দর লাগে দার্জিলিংয়ে যাই দার্জিলিংয়ের ওখানে ঘুরতে ঘুরতে গেলে আমার খুব আনন্দ হয় দার্জিলিং জায়গাটা আমার খুব পছন্দ হয় এই কারণে মিয়ে আমরা সবাই শীতকালেই ঘুরতে যাই শীতকালে শীতকালে ঘুরতে যাওয়ার মজা আলাদা সবাই সবাই মিলে বাসে করে মা বাবা সবার সঙ্গে সবার সঙ্গে করে ঘুরতে যাওয়া এগুলো এগুলো খুব ভালো লাগে আর আর ভুটান আর ভুটান আর সিকিম সিকিমের ওখানে ওখানে খুব ওখানে খুব ভালো লাগে আমার কারণ ওখানে বরফ জমে আরও কত সুন্দর ওখানে কত বরফ জমে সে বরফগুলো হাতে নিয়ে দেখতে সুন্দর লাগে আর খুব সুন্দর লাগে আর শীতকালে ঘুরতে শীতকালে ঘুরতে যাওয়ার মজাটা আলাদা কারণ শীতকালে ঘুরতে গেলে খুব আনন্দ হয়